হ্যালো এই ভালো আছি একটা টেনশেন আছে রে মাথায় আরে হচ্ছে ছেলের বার্থডে আছে মানে কী করব কিছু বুঝতে পারছি না আরে সেই ব্যাপারে না আমার একটাই টেনশেন যে হচ্ছে একটু বেশি জনকে খাওয়ানার একটু প্ল্যান করেছি তার জন্যে একটু মানে আমি একটা মুদির দোকান খুঁজছি যেখানে ভালো মশলাপাতি পাওয়া যায় আর কি তোর যদি কি তেমন কিছু মুদির দোকান আছে

আমি তো জানি না আচ্ছা হ্যাঁ বেশি নিতে হবে তো আচ্ছা তাহলে তুই কবে ফাঁকা পাবি বল তোকে নিয়েই যাব তাহলে আচ্ছা পরশু করে ফাঁকা আছিস তার মধ্যে আমি ঠাকুরকে একবারটি বলে দেব যে রান্না করবে আর কি তার কাস থেকে আমাকে কি নিতে হবে তো কটা কি মানে মশলা কেমন কি লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোর সেদিন হ্যাঁ রান্নার ঠাকুরকে আমি একবার বলেছি কিন্তু রান্নার ঠাকুর তো রান্নার ঠাকুরকে আমি শুধু বলেছি যে হচ্ছে আটশো জনের রান্নাটা হবে তার মধ্যে তোর হচ্ছে যে আটশো জনের রান্না হবে তার হচ্ছে আয়োজন পাতির জন্য কতটুকু কি মশলা লাগবে সে বলেছে কালকে বা পরশু করে আমাকে বিলটা দিবে মানে কি কি আনতে হবে হ্যাঁ ফর্দটা সেটা নিয়ে এবার যেতে হবে তো এবার আমি তো জানি নি তোকে নিয়েই যেতে হবে আচ্ছা ঠিক আছে তা বলছি তোর যদি একটু পরতা থাকে তাহলে একটু তুই বুঝিয়ে দেখবি কিছু কম সম হয় না কি বা ডিসকাউন্ট টিসকাউন্ট হয় না কি ঠিক আছে বাড়িতে অত মশলা কোথায় পাবি সব মশলাই তো কিনতে হবে তোকে তার মধ্যে তোর গোটা মাশলাটা তো নিতেই হবে যেহেতু মাংস হচ্ছে গোটা মশলা গুঁড়ো মশলা সব রকমের মশলা নিতে হবে তোকে আচ্ছা ঠিক আছে সেটা নয় দেখা যাবে আমি তাহালে এক কাজ করছি ঠাকুরের কাছ থেকে হচ্ছে ফর্দটা নিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি